আমি আজ রেস্টুরেন্ট থেকে এক প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম এবং চিকেন কষা অর্ডার করেছিলাম আমার এই অর্ডারটির বদলে ভুল অর্ডার হিসেবে চলে এসেছিলো ফ্রায়েড রাইস আর চিকেন কষা আমি রেস্তোরাঁ ডেলিভারি পার্টনারের সঙ্গে যোগাযোগ করলাম এবং ভুল অর্ডার ডেলিভারি হওয়ার জন্য তার কাছে অভিযোগ জানালাম আর সেখানকার পার্টনার আমার ওই দ্যা কথাটি শুনলেন এবং তিনি আমার নতুন খাবারে আমার যে খাবার অর্ডার দেওয়া ছিল সেইটির ব্যবস্থা করে দিলেন এবং আমার বাড়িতে ডেলিভারি দিয়ে গিয়েছিলেন